বাংলা ভাষা হলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলাতে আমরা সুন্দরভাবে বলতে পারি সুন্দরভাবে বিকশিত করতে পারি আগে দাদুরা বাংলা ভাষায় বেশি কথা বলত আমরা এখন সেই ভাষাগুলো অনেকটা পরিবর্তন হয়েছে সাধারণ মানুষ এখন বাংলা ভাষায় বেশি আগের যে পুরোনো ভাষাগুলো মা দাদুরা বাবারা ব্যবহার করত এখন তারা ব্যবহার করে না এখন অনেক ভদ্রভাবে কথা বলে আগের চলতি ভাষাগুলো যেগুলো ছিল সেগুলো এখন মানুষ ব্যবহার কম করে যেমন খাইয়া এখন আমরা বলি খেয়েছি তখন আমাদের দাদুরা বলত খেয়ে লও আমরা এখন সেটা খেতে এসেছি এইভাবে বলি